হ্যাঁ হ্যালো বলুন হ্যাঁ হ্যাঁ কাকিমা বলুন হ্যাঁ কাকিমা ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ কাকিমা এই সামনেই তো পুজো তো মায়ের জন্য কিছু কেনাকাটা করা হয়নি সেজন্য আর কি আসতেই হল বাড়ি পুজোর এখন দেরি আছে একমাস মতো কিন্তু মায়ের জন্য আর কি কিছু কেনা হয়নি সেই জন্য এলাম আর মায়ের শরীরটাও একটু অসুস্থ তাই দেখতে এলাম হ্যাঁ মা এখন ভালো আছেন আগের থেকে দেখি এবার এই দু তিন দিনের মধ্যেই আমি পুরুলিয়া ফিরবো আর আপনি ঠিক আছেন তো

হ্যাঁ হ্যাঁ কাকিমা আমিও আসলে বুঝতে পারছি আর মায়ের শরীরটা এই হঠাৎ করেই খারাপ হয়ে যাওয়ায় আমাকে আসলে বাধ্য হল আসতে এখানে তো আচ্ছা কাকিমা কত টাকা বা বাকি আছে যদি একটু বলেন

হ্যাঁ হ্যাঁ কাকিমা আমিও বুঝছি আসলে আসলে এই মাসটাতে না একটু চাপেই গেল আর আমিও এই মুহূর্তে আমি যে টিউশনগুলো পড়াই সেখান থেকে আসলে আমি নিজেও না বেতনগুলো পাইনি এই মুহূর্তে আমার কাছেও এখন তিন হাজার টাকা হাতে নেই মানে আমি আপনার অবস্থাটাও বুঝতে পারছি ভাড়া দিচ্ছে না অবশ্যই আপনি ভাড়া চাই চাইবেনই আমিও চেষ্টা করছি কিন্তু মায়েরও অসুস্থতার পেছনে অনেকটাই টাকা খরচ হয়ে গেল আর আমি নিজেও যেহেতু টাকাগুলা এখনও হাতে পাইনি তাই আপনার কাছে আরও কিছুটা আমি সময় চাইছি কাকিমা যদি একটু আমাকে এই সময় একটু যদি দয়া করেন হ্যাঁ হ্যাঁ বুঝেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি দেখুন আমিও তো মানে আসলে আমি বুঝতে পারছি আচ্ছা আচ্ছা কাকিমা আরেকটা কথা বলার ছিল আচ্ছা আপনি বৈদ্যুতিক যে আমাদের যে খরচটা হয় সেটা কি আপনি আলাদা করে নিচ্ছেন না ওটার সাথেই মানে নিয়ে নিচ্ছেন আচ্ছা আচ্ছা আচ্ছা আমি চেষ্টা করছি কাকিমা তাহলে আমি তো এই দু তিনদিনের মধ্যে আসছি পুরুলিয়া আপনার সাথে তখন একটু সামনাসামনি কথা বলে বা কাকু যদি থাকে কাকুর সাথেও কথা বলে আমি একটু আর একটু সময় নেব যাই হোক আমি চেষ্টা করবো ওই পুজার এক সপ্তাহের মধ্যেই ভাড়াটা দিয়ে দেওয়ার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাকিমা হ্যাঁ রাখুন